হ্যাঁ আমি কি টুরিস্ট গাইডের সঙ্গে কথা বলছি হ্যাঁ আমার সুন্দরবন যাওয়ার পরিকল্পনা ছিল পরিবার সহ তো কী হ্যাঁ এই গত পরশু হ্যাঁ আমি এই সাত দিনের জন্য আপাতত চার জন এত সব তো বুঝি না কিন্তু আপনি মানে সহজ কোনটায় হবে আপনি ওটা হ্যাঁ অতশত বুঝি না কিন্তু আপনি একটু খোলসা করে বলুন তো মানে আমাদের কত খরচা পড়বে যদি কমের মধ্যে করতে চাই হ্যাঁ হ্যাঁ

বাচ্চা দুজন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঘোরার কী কী জায়গা আছে

আপনার আওয়াজগুলো আসছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা বাচ্চাদের জন্য কোন জায়গা নেই মানে খুবই তো দুরন্ত বুঝতেই পারছেন আপনিও বাচ্চারা তো সে ক্ষেত্রে হ্যাঁ তো কিছু খেলনা যেমন কিছু জিনিস যেটা মনোরঞ্জন করতে পারে তাদের আচ্ছা কী জল কিছু কি বাড়ি থেকে নিয়ে যেতে হবে না ওখানে আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তা হলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ